হ্যালো হ্যাঁ বলছি যে দাদা আপনি কি কি সবজি নেবেন আমার কাছ থেকে অনেক সবজি আছে তা বলছি যে সবজির দাম কেমন আছে যেমন ধরুন পটলের আর কুমড়ো আর তোমার হচ্ছে যেমন ঢ্যাঁড়শ আছে ভেণ্ডি তা আপনি এ হচ্ছে পটলের দামটা একটু কম বললেন না কিন্তু না দাদা আমার কাছে কিন্তু যে পটলটা আছে সে পটলটা কিন্তু খুব ভালো পটল খুব ভালো খুব ভালো মানের পটল হুম হুম তা আপনি দেখুন আর কিছু বাড়ানো যায় কি না আমার কাছে যাচ্ছে পটলটা খুব ভালো আছে আর এখন আছে কচুর লতি টতি আছে আলু আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ